আমার মতে যোগব্য়ায়াম শুরু করার সঠিক বয়স হলো বয়স দশ বছর থেকেই শুরু করে দেওয়া উচিত কারণ ছোটোবেলা থেকে যত যোগব্যায়ামের প্রতি আসক্ত হবে তত তাদের লাভ হবে কারণ সে যোগব্যায়াম করার ফলে শরীর সুস্থ থাকে বা শরীরে খিদে পায় এর কারণে শরীরে সুস্বাস্থ্য গঠন হয় বাচ্চা ছেলেদের সুস্বাস্থ্য গঠন হয় কারণ তাদের খেলা তাদের খেলার প্রতি আগ্রহ থাকবে এবং তারা যোগাসনের প্রতি তো আগ্রহ থাকবেই এবং এ তারা এসে যোগাসন করে খিদে বাড়বে এবং খিদে তারা নির্দিষ্ট পরিমাণে খাবার খাবে এবং সেই খাবার খাওয়ার পরে তাদের সুস্বাস্থ্য গঠন হবে এবং তার পরে তারা তাদের শরীরে শক্তি অনুভব করবে এই কারণে যোগব্য়ায়াম শুরু করা উচিত ছোটো বয়স থেকেই খুব দশ বছর বয়স থেকেই যাতে তারা যোগাসনের প্রতি আসক্ত হয়ে যায় এবং ভবিষ্যতে তারা যোগাসন করতে ইচ্ছুক হয়